আমাদের এলাকার সরকারি এবং বেসরকারি হাসপাতালে আমার মনে হয় বিছানা অক্সিজেন সিলিন্ডার এবং আরো যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো বেশি করে বাড়ানো উচিত কারণ কি সাধারণ মানুষ এবং সবারই এরকম অনেক সময় হয় যখন মানুষেরা বেড পায় না বা অক্সিজেনের কমতি থাকে আমার নিজেরই একবার এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম একবার আমার মায়ের এক অত্যন্ত দুর্ঘটনার সম্মুখীন হয়ে পড়ে আমার মা সে সেন্সলেস হয়ে পড়ে তাঁর শরীর খুবই খারাপ হয়ে যায় আমার রাত বিরাতে হাসপাতালে যাই সেখানে আমরা বেড প্রথমত পাইনা এবং অক্সিজেনও আমরা পাইনা আমার মনে হয় যে আরো যদি এটার বেশি থাকে তাহলে সবার সমস্যা হবে না কারণ কি এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো সমস্যার সম্মুখীন হওয়া মানুষদের উচিৎ নয়